আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ পার্বণ কথায় আছে উৎসবের কোনো শেষ নেই নানা রকম অজুহাতেই আমরা এই উৎসবের বাহানায় রান্না করতে থাকি উৎসবের কারণে যে রান্না আমরা করে থাকি সেই রান্না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেন শেষই হয় না নানা রকম রান্না হতেই থাকে আমাদের বাড়িতে নানা রকম আত্মীয় স্বজন আসে বন্ধুবান্ধব আসে যাদের কারণেই আমরা ওই দিন বেশি করে নানা রকম রান্না করি প্রথমত আমরা দুই ধরনের রান্না করে থাকি একটা নিরামিষ ও একটা আমিষ নিরামিষটা সম্পূর্ণ নানা রকম ভাজাভুজি দিয়ে শুরু করা হয় আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঝিঙে ভাজা শাক ভাজা এই রকম প্রায় পাঁচ থেকে আট রকম কী তারও বেশি ভাজাটাই করা হয় এরপর আলু পোস্ত বা সবজির নানা রকম তরকারিও আমরা মেনুতে রাখি এছাড়া মুগের ডাল পায়েস মিষ্টি এবং চাটনি তো রয়েছেই বাঙালি মানে শেষ পাতে চাটনি তো দরকারই চাটনি না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ এই চাটনিটা নানা রকমভাবে আমরা তৈরি করে থাকি কখনও আমের করা হয় কখনও কুলের করা হয় কখনও পেঁপের চাটনি করা হয় আবার কখনও আনারসের চাটনিও করা হয় নানা রকমভাবে যে যেটা পছন্দ করে এই চাটনিটা বানিয়ে নেয় শেষ পাতে চাটনিটাই যেন খাওয়ার সমস্ত সুখ ঢেলে দেয় আমরা যখন অনুষ্ঠানে বা কোনো উৎসবে রান্না করি আমাদের আর একটা প্রয়োজনীয় জিনিস হলো যেটা হলো পায়েস শেষ পাতে পায়েসটাও যেন খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে এখনকার দিনে মানুষ পায়েস মিষ্টি পাঁপড় সব কিছুই চায় এ হলো নিরামিষ এছাড়া আমিষ খাবারের মধ্যে মাছ মাংস ডিম এ সব তো রয়েছেই মাছ আবার কত রকমের রুই কাতলা ইলিশ ছোটো মাছের মধ্যে মৌরলা পুঁটি এ সব তো রয়েছেই এছাড়া মাছ ভাজা খেতেও অনেকে খুব পছন্দ করে তাই উৎসবে মাছটাও আমাদের মেনুতে থাকেই এছাড়া ডিম মাংস কেউ কেউ ডিম ভাজাও পছন্দ করে আবার ডিম সেদ্ধ ডিম দিয়ে নানা রকম কারি আমরা তৈরি করে থাকি ডিম খেতে অনেকের খুব ভালো লাগে এছাড়া মাংস সে তো রয়েছেই বাঙালি তাও আবার মাংস খাবে না এ তো হতেই পারে না আমাদের উৎসবের আরেকটি প্রয়োজনীয় জিনিস হলো মাংস এই মাংস মুরগি এবং ছাগল দুই রকমের মাংসই করা হয় যার যেটা প্রয়োজনীয় বা খেতে ভালো লাগে তারা সেটাই বানায় মাংসগুলো আমাদের কাছে যেন উৎসবের এক নতুন মাত্রা বহন করে মাংস ছাড়া যেন উৎসব অপরিণত অপরিপূর্ণ মাংস খেয়ে বাঙালিরা খুব শান্তি বোধ করে মাংসের সঙ্গে ভাত এছাড়া এখনও বর্তমানে রাইস আর মটর পনির এ সব তো রয়েছে তবে আমরা বাড়িতে সাধারণত এই সব খাবারই তৈরি করে থাকি এবং খুব তৃপ্তি সহকারে খাই যে খাবার খেয়ে নিজেদের মন প্রাণ সব ভরে যায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না চলতেই থাকে উৎসবে আমরা এই সবই রান্না করে থাকি